হ্যালো হ্যাঁ নমস্কার ম্যাডাম আমার না বাড়িতে তিনটে কুকুর আছে তো কুকুরগুলোর বিষয়ে আপনার থেকে কিছু পরামর্শ নেওয়ার ছিল তো সেই বিষয়ে কি এখন আপনার সাথে কথা বলা যাবে ম্যাডাম হ্যাঁ একচুয়েল আমি বুঝতে পারছি না যে কুকুরগুলোকে কোন সময় খেতে দিতে হবে বা ওদের কোনো কথাই আমি বুঝতে পারি না ওদের কখন খিদে পায় কখন পায়খানা পায় কখন বাথরুম পায় এগুলো বুঝতে পারি না এগুলোর বিষয়ে যদি আপনি আমাকে কিছু বলে দেন তাহলে খুব উপকার হয় বেশি না একটার বছরখানেক মতো বয়েস আরগুলো পাঁচ মাস করে সাধারণত মাংস দিয়ে ভাত দিই সকালের দিকে যে কুকুরের যে আলাদা খাবার পাওয়া যায় সেগুলো কিনে খাওয়াই এই সবই খাইয়ে থাকি আমি হ্যাঁ হ্যাঁ বিদেশি কুকুর

আচ্ছা আচ্ছা ঠিক আছে

আচ্ছা হ্যাঁ সে না হয় আমি দেখে নেবো আপনার যদি সম্ভব হয় তো আপনি একবার বাড়িতে এসে কি কুকুরগুলোকে দেখে যেতে পারেন আমার কুকুরগুলোকে

আচ্ছা ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ হ্যাঁ রাখছি